বলছি আপনার দোকানে আপনার দোকানে কি গীতাঞ্জলি বইটা পাওয়া যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের আনিয়ে দিতে পারবেন কেমন দাম হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে এক সপ্তাহর মধ্যে আনিয়ে দিতে পারবেন বঙ্কিমচন্দ্ররের উপন্যাস ঠিক আছে ঠিক আছে আমি তিনশো টাকা অ্যাডভান্স করে দিচ্ছি

বাচ্চাদের ছড়ার বই পাওয়া যাবে মাধ্যমিকের সহায়িকা আছে

আচ্ছা তাহলে আপনার দোকান প্রতিদিনই খোলা থাকে তাই তো ঠিক আছে আপনার এই নম্বরেই টাকা দিয়ে দেবো তো

আচ্ছা আবার পরে পরে যাবো হুঁ হুঁ ও মা কেটে দিলো